হ্যালো দিদি কেমন আছেন হ্যাঁ আমিও ভালো আছি আপনার সাথে একটু কথা বলার ছিলো একটা বিষয় নিয়ে এই শিশুদের এখন যে মোবাইলের প্রতি আগ্রহ এবং পড়াশোনায় অমনোযোগী হয়ে উঠছে সেই বিষয়ে আপনি কি ব্যস্ত আছেন একটু কথা বলা যাবে আমরা যদি এই শিশুদের এই যে অমন ফোনের প্রতি তাদের আকর্ষণটাকে কম করানোর চেষ্টা করি মানে তাদের এই যে শিক্ষার ওপর যে অমনোযোগিতা সেটা তাদের কীভাবে আবার ফেরানো যায় সুন্দরভাবে তারা কি করলে এই যে গানের মাধ্যমে নানা রকমভাবে তাদের সায়েন্সগুলো পড়ানো আর তাদের এই খেলাধুলার মাধ্যমে পড়ানো এইগুলোর মাধ্যমে তাদের পড়ালে তাদের যে মনোযোগটা আরও বাড়বে পড়াশোনার তো এইভাবে পড়ালে আমরা আমি আমার মনে হয় যে পড়াশোনার দিকে ভালো র্যাঙ্ক করবে এবং ভালো হবে আপনি কি মনে করছেন আপনি বলুন হুম তো আমরা এইটা নিয়ে অন্য টিচারদের সাথেও কথা বলবো এটা নিয়ে যে তারাও কি এটা কি মনে করেন যে এই কৌশল পড়ালে কি বাচ্চারা ভালো হবে এবং তারা কি ভবিষ্যতে তার কি ভবিষ্যতে সেটা ব্রাইট হতে পারবে ব্রাইট স্টুডেন্ট হতে পারবে এইগুলির মাধ্যমে এবং তাদের যে ফোনের প্রতি এই যে এখন আকর্ষণ তারা ফোন দেখতে দেখতে তার উপরেই সমস্ত কনসেনট্রেশন ওখানেই দিয়ে দিচ্ছে তো পড়াশোনার প্রতি আর কোনো আগ্রহ সেটা থাকছে না একদম চলে যাচ্ছে সেইখান থেকে একটা বাচ্ছাকে করে ফিরিয়ে আনতে হবে সেটা আপনাকে ঠিক আছে তাহলে আমরা পরের দিন কথা বলবো স্কুলে এসে এখন রাখছি দিদি হ্যাঁ